বলছি আজকে তো শনিবার কালকে রবিবার চ সারা দিন ছুটি আছে কোথাও থেকে ঘুরে আসি ডায়মন্ড হারবার রোডে যাবি সাইকেল নিয়ে হ্যাঁ হ্যাঁ বলছি তাহলে তোর বাড়ি তুই কী বলবি বা আমাদের বাড়িতে কী বলবো বিশালকে নে ওকে নিস না ও ওর বাড়ি থেকে ছাড়বে কি না তার নেই ঠিক মা হয়তো বকবে বিশালকে নে দুজনের নাম বললি না যে কোনো একজনকে নে ও তাহলে জিজ্ঞেস কর দেখ বাড়ি থেকে ছাড়ে কি না ওদের হ্যাঁ হ্যাঁ চা টা খাবো একটু টাকা ফাকা নিস আমরা বাইরে খাবো আচ্ছা ঠিক আছে তালে কালকে দেখা হচ্ছে অ্যা হ্যাঁ হ্যাঁ তাহলে চ বিকেলবেলা যাওয়া যাক হ্যাঁ ঠিক আছে রাখছি রে